ঝাড়গ্রাম জেলার জলবায়ু খুবই মনোরম এখানে বেশি তাপমাত্রা দেখতে পাওয়া যায় না কারণ এখানে চারিদিকে শুধু শাল জঙ্গল আছে তার ফলে কি চারদিকে ছায়া বিরাজ করে এবং মানুষেরা সেই ছায়ার তলায় বসে শান্তি অনুভব করেন